হ্যাঁ আমি কলের জল পাই এবং জল না পেলে খুবই অসুবিধে হতো জল না পেলে বাইরের থেকে জল গিয়ে আনতে হতো বা কুয়োর থেকে জল তুলে কাজ করতে হতো জল মোটামোটিভাবে পরিষ্কার থাকে কিন্তু গ্রীষ্মকালে যখন জল শুকিয়ে যায় তখন আস্তে আস্তে মাটি কাদা এগুলো পাম্পের সাহায্যে উঠে আসে এবং এই জল আমরা সাধারণত খেয়ে খাই না আমরা অ্যাকওয়াগার্ডের জল খাই এই জল দিয়ে এই যেই জল আমরা পাই সেই জল দিয়ে আম জল আমাদের বাথরুমে লাগে এবং নানারকম বাসন মজা কাপড় কাচা এইসব কাজে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে এবং যদি জল না পেতাম তাহলে জীবন খুবই খুবই বাজে হতো